পুরুলিয়া জেলার কিছু স্থানীয় সংরক্ষণ বা পরিবেশগত উদ্যোগগুলির মধ্যে অন্যতম হল রাসমেলা রাসমেলা হল এই জেলার একটি প্রধান পরিবেশগত উদ্যোগ প্রায় বাহাত্তর বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই মেলায় প্রচুর মানুষের আনাগোনা দেখা যায় প্রায় একমাস ধরে অনুষ্ঠিত হয় এই রাসমেলা রাধাকৃষ্ণের পুজো দিয়ে শুরু হয় এই মেলা এই মেলার প্রধান দেবতা হল রাধাকৃষ্ণ অনেক মানুষ এই মেলার রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দেয় এই মেলার দ্বারা বিভিন্ন জায়গা থেকে আগত মানুষরা একত্রিত হয় বিভিন্ন জাতি ধর্মের মানুষরা একে অপরের সাথে পরিচয় হয় মেলায় বিভিন্ন ধরনের দোকান যেমন খাবারের দোকান বিভিন্ন ঘরোয়া জিনিসপত্র বিভিন্ন পুজোর জিনিসপত্রের দোকান দেখতে পাওয়া যায় আবার বিভিন্ন রকমের হস্তশিল্পের দোকান নাগরদোলা বাচ্চাদের খেলনা জিনিসের দোকান ইত্যাদিও থাকে ধ্রুব দাসের হাতে আঁকা বিভিন্ন চিত্র ধীবর সমিতিতে দেখতে পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের শিক্ষামূলনীয় চিত্র আমরা দেখতে পাই বাইরের জেলা থেকে প্রচুর মানুষ আসে এই মেলা দেখতে সারাদিনের কর্মব্যস্ততার জীবন থেকে কিছু সময় বার করে পরিবারের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে রাসমেলায় গিয়ে অনেকটা সময় কাটানো যায়